লেখার কোনো লক্ষ্য বা আকাঙ্খা আছে কি না আমি বলতে পারবো না কারণ আমি লিখতে ভালোবাসি এবং লেখাই আমাকে দিয়ে লিখিয়ে নেয় তো কোনো আকাঙ্খা অবশ্যই লেখার প্রতি আকাঙ্খা আছে বলেই লিখি সেখানে আর কিছু আমার দ্বিমত হওয়ার নেই আমি লেখার মধ্যে কী অর্জন করতে চাই সেটা আমার মনে হয় না কোনো বড় ব্যাপার বা জানার বিষয় আমার মনে হয় যে লেখার মধ্যে আমি কী কী দিতে পারছি আমার লেখার মধ্যে ঠিক কী কী ফুটে উঠছে প্রেম ভালোবাসা ভগবান আধ্যাত্মিক ব্যাপার সমাজ রাজনৈতিক সচেতনতা এইসব ব্যাপারগুলি কী ফুটে উঠছে আমার কবিতায় সেগুলো আমার দেখা বা আমার লেখায় যে কোনো প্রবন্ধও হতে পারে সেটা আমার লেখা সেই আমার লেখার মধ্যে এই বিষয়গুলি ফুটে উঠছে কি না সেই দিকে আমার লক্ষ্য রাখা উচিত আমি এখান থেকে কী অর্জন করতে পারবো আমি জানিনা অবশ্যই আমি এক শান্তি অর্জন করতে পারবো যদি পাঠকরা সেটাকে সেই পর্যায় নিয়ে যান এবং পাঠকদের ভালোলাগা এবং ভালোবাসাই আমার সবচেয়ে বেশি অর্জন করার জিনিস এবং সেটা অর্জন করারই আকাঙ্খা আমার মধ্যে প্রবলভাবে রয়েছে